হ্যালো হ্যাঁ চিনতে পারছ আমি মিতালিদি বলছি সেটাই তো রিনাদি তো এখন কেমন আছ বলো আচ্ছা হ্যাঁ এখন তো ওইরকম হবে আর কী করবে বলো সবারই গেছে ওই দিন তা এখন কী করছ আমি ওই যে বসে আছি এই যে যে কারণে ফোনটা করেছিলাম আমি একটা টি ভি নিচ্ছি গো তো কীরকম কী ব্র্যান্ডের নেব কীরকম আকার নেব সেই সব কথা বলি তাহলে একটু রিনাদিকেই ফোনটা করে জিজ্ঞাসা করি এসব নিয়ে কথা বলার জন্যই ফোনটা করছিলাম আর কি হ্যাঁ এই যে তোমার দাদাকে বলছিলাম তো আমি বলি যে তাহলে বাড়িতে বসে বসে ভালো লাগে না তাহলে টি ভি নাও না তোমার দাদা বলে হ্যাঁ ঠিক আছে তাহলে নিলেই হয় কীরকম কী নেবে আমাকে জিজ্ঞাসা করছে আমি বলি তাহলে আমি আর কী জানি তাহলে দেখি রিনাদিকে ফোন করে দেখি আমি শুনেছি তো রিনাদির হচ্ছে হাজবেন্ডের দোকান আছে ইলেকট্রিক দোকান আছে তো ইলেকট্রিক দোকান আছে মানে তো নিশ্চয়ই ইলেকট্রিক জিনিস নিয়েও কিছু বলতে পারবে তো তো কী কোম্পানির নেওয়া যায় বলো তো কোনটা ভালো স্যামসাং নেব না এল জি নেব না এগুলো ওল্ড হয়ে গেছে আমি বুঝতে পারছি না কী নেব আচ্ছা আচ্ছা তো তাহলে ওটাই নিয়ে নেব ভাব হ্যাঁ ও তোমার স্বামী কি টি ভিও রেখেছে দোকানে ও এটা তো আমার জানা ছিল না ইলেকট্রিক দোকান এটা শুনেছিলাম তো টি ভি নামিয়েছে বলে তো আমি জানতাম না ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার দাদাকে বলব যে তাহলে আমি তোমার কথা বলব যে তাহলে রিনাদির স্বামী এখন টি ভিও রাখছে তো তাহলে চলো তাহলে ওর দোকানেই গিয়ে দেখি আচ্ছা ঠিক আছে ও তাহলে তো আর কোনো চিন্তা নেই তাহলে দেখা হচ্ছে ঠিক আছে তাহলে ভালো থাকবে তাহলে ভালো থাকবে গো রিনাদি রাখছি হ্যাঁ রাখছি